আমাদের স্বামীরা যখন পুকুরে মাছ টাছ ধরে আমরা গিয়ে ঘা দিই বা পানা থাকে পুকুরে ঘা টা দিয়ে তখন মাছ জালেতে মাছ পড়ে বা আমরা নিজেরা বালতি নিয়ে দাঁড়িয়ে থাকি তারা মাছ ধরে আমাদের কাছে দেয় আমরা বয়ে নিয়ে আসি বা পুকুরে আটা ফেলে দিই স্বামীরা মাছ ধরে কিছুটা সাহায্য করি তাদের সঙ্গে বা মহিলার দ্বারা মানে আমাদের মেয়েরা বাড়ির কাজকাম আমরা সব থালা বাটি মাজা ঘষা কাজ করি বা মাছ মাছ টাছ নিয়ে আসলে আমরা কুটে দিয়ে রান্না বাড়া কাজ কাম সব করা হয় রান্নার কাজ করা হয় রান্না করা বা সংসারের থালা বাাটি মাঝে রান্না করা ঘর ঝাড় দেওয়া বাচ্চাদের নিয়ে বাচ্চাদের ভালোভাবে খাওয়ানো পড়ানো মাখানো বা সংসারের সব যাবতীয় কাজ মেয়েদের দ্বারা বা আমাদের দ্বারা করানো হয় সমুদ্রে সমুদ্রে যারা যায় গিয়ে মাছ ধরে নারীরা যায় না কেন কারণ স্বামীরা যায় নারীদের কিছু নারীদের নিয়ে যাওয়া হয় না কারণ অনেক দূরে বড়ো বড়ো সমুদ্রে তারা মাছ ধরতে যায় মাছ ধরতে গেলে ঝড় ঝাপটা লাগে পড়ে যাওয়ার ভয় আছে নদীতে বা বাঘটাঘ আছে বা অনেক ঘরোয়া নারীদের ওইসব সমুদ্রে নিয়ে যাওয়া হয় না কারণ সেখানে নিয়ে যাওয়া হয় না নারীরা বাড়ির কাজকম্মে তারা ব্যস্ত থাকে তাদের নিয়ে যাওয়া হয় না সব সমময় ছেলেরাই যায় তারা মাছ ধরে বড়ো বড়ো সমুদ্রই যায় বা অনেক ধরনের নদীতে যায় তারা গিয়ে মাছ ধরে এই ইনকাম করে বাড়িতে পাঠায় নারীরা এখানেই ঘরে থাকে ঘরের কাজকাম সারে থাকে ঘরে আসে বা মাছ ধরে তারা মাছ ধরে বিক্রি করে বিক্রি করে সেগুলি আই ইনকাম করে উপার্জন করে করে নিয়ে আসে সমুদ্রে যাওয়া হয় না ঝড় আর বড়ো বড়ো ঝড় বা ঢেউ আসে বা বাঘ বাঘ মাঝে মাঝে বাঘও থাকে তাদের সম্মুখীনও হতে হয় যার কারণে মহিলারা ও সম্মুখীন হতে পারে না তার জন্যে মহিলারা ঘরেতে থাকে আর ছেলেরা বাইরে যাদের নদী এলাকায় ও বাইরে গিয়ে তারা মাছটা ধরে নিয়ে আসে মেয়েদের মেয়েরা যায় না